বৃহত্তর কৃষি ব্যবসার প্রতিযোগিতা গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষকদের প্রভাবিত করেছে বেশ কিচুটাই কেননা আগে কৃষকরা কিষি কাজ করতো শুধু তাদের সারা বছরের খাদ্য যোগান দেওয়ার জন্য কিন্তু এই যে কৃষি ব্যবসার প্রতিযোগিতাতে তারাও এখন সামিল হয়ে গেচে কেননা তারা দেখতে পাচ্চে যে এই যদি আমাদের কৃষিজ ফসল শুধুমাত্র আমরা সংসারে খাওয়া দাওয়া করে শেষ না করে আমরা যদি এগুলো কোনো কোল্ড স্টোরেজে গিয়ে রেখে দিই তাহালে এই ফসলগুলোই আমরা পরে অসময়ে যখন ওই স্টোর থেকে বের করে বিক্রি করবো তখন অনেক বেশি দাম পাবো কিন্তু যখন কৃষকরা আগে জানতো না তখন তারা কী করতো নিজেদের সারা বছরনের জন্য তাদের ফসল রেখে দিতো নিয়ে আর বাকি যেটুকু থাকতো তারা সঙ্গে সঙ্গেই বিক্রি করে দিতো কিন্তু তখন তো তারা এই সব অতো জানতো না এখন তারা কৃষি ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতাতে নেমে গেছে তারা নিজেরাই এখন ওই তাদের যে ফসল তারা নিজেরা রেখে দিচ্ছে পরে তারা সেগুলো স্টোর থেকে বের করে নিজেদের বাজারে বিক্রি করছে আবার কেউ কেউ বাইরে পাঠানোরও চেষ্টা করছে যে বাইরে যদি লরিতে করে পাঠিয়ে বাইরে কোথাও পাঠিয়ে দেয় তাহলে তো আরও বেশি মূল্য পাবে এই রকমভাবে কিষকদেরও বেশ কিছুটা প্রভাবিত করেছে আর সবাই চায় যে একটু নিজেদের কষ্টের জিনিস একটুখানি বেশি এই টাকা পয়সা পেতে এতে কৃষকদেরও যেমন ভূমিকা আছে কৃষি ব্যবসায়ীদেরও আছে তারাও কী করে কৃষকদের কাছ থেকে টাকা দিয়ে জিনিস কিনে নিয়ে সেগুলো আবার স্টোরে রেখে আবার পরে ব্যবসায় ভালো করার জন্য অন্য জায়গায় গিয়ে তারাও বিক্রি করে এইভাবে প্রতিযোগিতা চলছে